রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য আমি যেগুলি সাধারণত করে থাকি সেটি হচ্ছে নিয়মিত শরীর চর্চা এবং প্রত্যহ ভোরবেলা ঘুম থেকে ওঠা ভোরের আবহাওয়া অত্যন্ত সুন্দর আরামদায়ক মনোরমপ্রদ হয়ে থাকে এই সময়ই যদি আমরা উঠে শরীর চর্চা করে থাকি আমাদের শরীর সুস্থ থাকবে এবং মন অনেক সুস্থ থাকবে এই জন্য ভোর বেলা উঠে শরীর চর্চা অন্যতম পদ্ধতি বলে আমি মনে করে থাকি প্রত্যহ ভোরবেলা ওঠার ফল ওঠার পর হাঁটা বা দৌড়ানো শরীরের জন্য অত্যন্ত উপকারী তাছাড়া এইগুলির পরে যদি আমরা যোগা করে থাকি বা নানান ধরনের ব্যায়াম করে থাকি তা আমাদের শরীরকে অত্যন্ত সুস্থ রাখতে সহায়তা করে এ সমস্ত কাজগুলি আমাদের শরীরের ওপর যথেষ্ট প্রভাব ফেলে এবং আমাদের শরীরকে সুন্দর এবং সুস্থ রাখে এবং এগুলি ছাড়াও আমরা যে সমস্ত কাজগুলি করতে পারি সেগুলি হচ্ছে শরীর চর্চা ছাড়াও সাঁতার কাটা বা প্রতিনিয়ত হাঁটা অনেকের সাথে গল্প করা বা অবসর সময়ে সকলের সাথে কথোপকথন এইগুলির মাধ্যমে আমরা আমাদের মনকে সুস্থ রাখতে পারি রোগ প্রতিরোধের জন্য আমরা যে সমস্ত কাজগুলি করে থাকি সেটি হচ্ছে ভালো মানের খাবার গ্রহণ করা অতিরিক্ত মশলা যুক্ত খাবার আমাদের শরীরের ক্ষতি করে থাকে এবং আমাদেরকে সবুজ শাক সবজি বেশি বেসিকমতো খেতে হবে এবং নিয়মিত খাবার গ্রহণ করতে হবে সঠিক সময়ে খেতে হবে এই জিনিসগুলি আমাদেরকে লক্ষ রাখতে হবে এবং আমরা যদি প্রতিনিয়ত কেউ নিম পাতার রস খেতে পারি বা করলার রস খেতে পারি আমাদের শরীর অত্যন্ত সুস্থ থাকবে এবং এগুলি আমি প্রতিনিয়ত গ্রহণ করে থাকি যা আমার শরীরকে যথেষ্ট সুস্থ রাখে এবং সতেজ রাখতে সহায়তা করে থাকে